আমাদের এখানকার পেশা বা জীবিকা হল প্রধান মাছ ধরা আমরা মাছ ধরতে যাই গভীর সমুদ্রে সেখানে গিয়ে অনেক যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হই এবং সমুদ্রে যখন আমরা মাছ গভীরের মাঝখানে গিয়ে যখন মাছ ধরতে যাই যখন ঝড় ওঠে তখন সেখানে গিয়ে এই নৌকা ডুবে যায় বা ট্রলার ডুবে যায় নাহলে ভেঙে যায় বা আমার অনেক বন্ধুবান্ধব সবাই থাকে সবাই একসঙ্গে যখন যায় তারা কেউ বা পড়ে গিয়ে নদীতে বা সমুদ্রে গভীর সমুদ্রে মারা যায় বা তলিয়ে যায় আর সেই কারণে নদীতে মাছ ধরা পেশাটা অনেকটা কমে যাচ্ছে এবং নদীতে বা সমুদ্রে অনেক দূষিত হওয়ার ফলে নদীর জল দূষিত হওয়ার ফলে বা অনেক মাছ মারা যায় বা নদীতে অনেক ছোট মাছ ধরার জন্য বড় মাছ আর সেরকম ঠিক পাওয়া যায় না এবং মাছ ব্যবসায়ীদের অনেক ধরাতে একটু প্রবলেম হয় সেই কারণে এই পেশায় আয় কমে যাচ্ছে তাই জন্য এই ব্যবসা ছেড়ে এখন মানুষ অন্য দিকে ব্যবসা করতে যায়